আমাদের এলাকার মৃত্যুর প্রধান কারণগুলি হল বিভিন্ন জল ঘটিত রোগ বা বায়ু দূষিত ঘটিত রোগ যেমন টাইফয়েড ম্যালেরিয়া আমাশা হেপাটাইটিস ও বর্তমান সবচেয়ে সময়ের সবচেয়ে ভয়ানক রোগ করোনা করোনার ফলে আমাদের এলাকায় প্রচুর মানুষজনের মৃত্যু ঘটেছে এই এই রোগ একজন মানুষের থেকে অন্যজনের মানুষে বায়ু দ্বারা প্রভাবিত হয় এছাড়া শিশু আমাদের এলাকায় শিশু মৃত্যুর হারও বর্তমানে বেশি এর প্রধান কারণ হল সঠিক সময়ে শিশুর চিকিৎসা না করা এবং মায়ের মায়ের শিশু সম্পর্কে সঠিক ধারণা না থাকা এছাড়া আমাদের হসপিটালের বিভিন্ন শিশুদের সঠিক ডক্টর নেই ফলে শিশু মৃত্যু ঘটতে থাকে